আমরা সবাই জানি যে আধুনিক যুগের মানুষ এখন উন্নত হয়েছে এবং আধুনিকতাকে কাজে লাগিয়ে এখন ননস্টিক ব্যবহার হচ্ছে কিন্তু আমি সর্বদা চেষ্টা করি যে লোহার জিনিসে রান্না করা সবথেকে ভালো কারণ লোহার জিনিসে আয়রন থাকে আর আয়রনের মধ্যে যদি রান্না করা যায় তাহলে আমাদের আয়রনটা কিছুটা হলেও পেটে ঢোকে এবং যেটা শরীরের পক্ষে খুবই ভালো এইজন্য আমি সবসময় লোহার কেটলি লোহার সমস্ত জিনিস এতেই রান্না করা পছন্দ করি আর আমার বাড়ির সকলকেই লোহার জিনিসে রান্না করতে বলি এবং তাদেরকে করেও খায় তাই লোহার জিনিসটাই আমি সবাইকে বলবো যে লোহার জিনিসে রান্না করে খেলে শরীর এবং পেট মন সমস্তটাই সুস্থ থাকবে মানুষের শরীর সুস্থতা থাকলে মানুষের সারাদিনটা যেমন শান্তিতে কাটে তাই জন্য লোহার জিনিসে খাবার দাবার করে খাওয়াই আমার মনে হয় পছন্দ কিন্তু ননস্টিক আধুনিকতার কারণে ননস্টিক ব্যবহার করা হয়েছে ওটা মোটেও ভালো না শরীরের পক্ষে